আমি এখনো গেমের গল্প চরিত্রগুলি সত্যি আগ্রহ দেখিয়েছি কারণ আমাদের একটা গেম ফুটবল খেলা যে ফুটবলকে নিয়ে অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে যে গেমটাকে ঘিরে অনেক খেলোয়াড় বা অনেক জ জীবিকা নির্বাহ করে যেসব গেম নিয়ে মানুষ প্রচুর মেতে থাকে প্রচুর দর্শক মানে সময়ের ঘটে তো তেমনই একটা খেলার মধ্যো আমার ভালো লাগে ফুটবল খেলা যে ফুট যে ফুটবল খেলা আমাদের একটা জাতীয় খেলা তো এই জাতীয় খেলার মধ্যে ফুটবল খেলায় কিন্তু আমার খুব আগ্রহ রয়েছে এই চরিত্রর সত্যিই আগ্রহ আমি দেখিয়েছি এবং কারণ এই ফুটবল খেলা সত্যিই আমার ভালো লাগে কারণ এই ফুটবল খেলার মধ্যে রয়েছে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক স্মৃতি যে খেলাকে আমাদের ভারত সরকার বা আমাদের গভরমেন্ট কিন্তু অনেকটা স্বীকৃতি দিয়েছে এটা আমাদের ওয়ার্ল্ডে বহু জায়গায় খেলা হয় বিভিন্ন প্রতিটা বছর বড়ো বড়ো কাপ নিয়ে খেলা হয় সন্মানের সহিত বিভিন্ন দেশ জিতে থাকে আমাদের ভারত সরকারেও তেমন বহু কাপ জিতেছে তো এই গেম এই গেমটা যেমন শরীরচর্চার পক্ষ দিয়ে একটি সুন্দর মনোমুগ্ধকর গেম তেমনই এই গেমটার মধ্যে রয়েছে অনেক মানুষের জীবিকা নির্বাহ কারণ এই গেমটা খেলে অনেক মানুষ প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে থাকে কারণ এই গেমটা যখন হয় ভালো ভালো প্লেয়ার দিয়ে যখন বা ভালো টেকনিশিয়ান দিয়ে যখন এই গেমটা পরিচালনা করা হয় তখন এই গেমটা দেখার জন্য কিন্তু বিভিন্ন দর্শক শ্রোতা কিন্তু টিকিট কেটে এই গেমটা দেখতে আসে যে গেমটা কিন্তু দেখে কিন্তু অনেকেই কিন্তু খুবই আনন্দিত হয় ও এই গেমটার মধ্য তারা উদযাপন করে সেই দিনটাকে বা বিভিন্ন সময়টাকে ছোটোবেলায় যেমন আমরা এই ফুটবলটাকে শারীরিক চর্চার মধ্য দিয়ে খেলেছি খেলতে খেলতে অনেকে এটাকে জীবিকা ভেবে নিয়েছে বিভিন্ন জায়গায় গ্রাম্য পরিবেশে খেলার আয়োজন করলে সেখানে কিন্তু কিয়া অনুষ্ঠানেের মধ্যে ফুটবল খেলা কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় গেম যে গেমটাকে অনেকেই খেলে থাকে বা অনেকে খেলা দেয় এই গেমটাকে এই গেমটার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন মানুষ উদযাপন করে কয়েকটা দিন তো তেমনিই আমিও এই গেমটার মধ্যে আসক্ত এই গেমটার মধ্য দিয়ে আমি প্রচুর দিন কাটিয়েছি বা প্রচুর দিন কাটাচ্ছি যে গেমটার মধ্যে বিভিন্ন মানে খুব ভালোভাবে ইন্টারেস্টিং হয়েছে এই গেমটা সত্যি সুন্দর একটি গেম যেটার মধ্যে রয়েছে ব্যাগি রয়েছে গোলকিপার রয়েছে যে গেমটা মধ্যে অফ সাইড রয়েছে ফ্রি কিক রয়েছে এই ফুটবল খেলার মধ্যে দিয়েতু এই ফুটবল খেলা দোন আমরা জাতীয় খেলা দেখে থাকি সেটাও কিন্তু আমি কিন্তু দেখি হিরো ইন্ডিয়ান সুপার লিগ তো এই গিয়ে খেলাটাই কিন্তু আমি সত্যিই ভালো লাগে আর এই গেমটাকে আমি সত্যিই ভালোবাসি বলে এই গেমটাকে আমি দেখি তো যেটার মধ্য দিয়ে কিন্তু আমি আমার জীবনের অনেকটা দিন কাটাচ্ছি বা কাটিয়ে দেবো তো এটা কিন্তু এটা কিন্তু এই খেলাটা আগ্রহ দেখিয়েছি কিন্তু এর একটা খারাপ দিকও আছে যেমনটা যদি আমি যদি খুব ভুলভাল খেলা শুরু করি তাহলে কিন্তু আমার কিন্তু শারীরিক ক্ষতি হতেও পারে সেক্ষেত্রে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই গেমটা প্রতি আগ্রহ দেখিয়েছি বলে এই নয় যে এই গেমটার প্রতি আমার জীবন দিতে হবে গেমটাকে সুন্দরভাবে খেলতে গেলে আমার সুন্দরভাবে খেলার মানে ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে যে ট্রেনিংটা কিন্তু একজন ভালো ফুটবল শিক্ষকের দ্বারা নেওয়া উচিত বা আমি ছোটোবেলা থেকে যেটুকু শিখেছি তারপরে বড়ো হয়ে আরও ভালো ভালো প্রার থেকে ভালো ভালো শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষা মানে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষেত্রে কিন্তু আমার গেম খেলার পক্ষে অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে তো এই জন্য আমি এই গেমটাকে আগ্রহ দিয়ে গেছি এবং এখানে প্রশ্ন হয়েছে যে কেন দেখিয়েছি তো এই কেন দেখিয়েছি এই গেমটা সত্যিই আমার ভালো লাগে বলে শারীরিক চর্চার দিক থেকে মন মানসিকতার দিক থেকে অনেকটা জীবিকা নির্বাহর দিক থেকে বিভিন্ন কারণ থেকে এই গেমটাকে আমি আগ্রহ দেখিয়েছিও আমার জীবনে কিন্তু বেছে নিয়েছি এই গেমটাকে যেক্ষেত্রে আমি কিন্তু ছোটোখাটো প্লেয়ার হলেও কিন্তু আমার এই গেমটা কিন্তু খেলের দিনের পর দিন যখন ভাড়া হয় তখন এই গেমটার মধ্যে দিয়ে কিন্তু আমার অনেকটা জীবিকা নির্বাহ হয় তো এই জীবিকা নির্বাহ করতে গেল কিন্তু আমার কিন্তু গেমটা মানে পরিচর্চা করতে হয় দিনের পর দিন সেটাকে মাঠে প্র্যাকটিস করতে হয় তার জন্য আমার কুফলও আছে সুফলও আছে যেমন শরীরটা সুস্থ থাকে ফ্রি থাকে মন মেজাজ ভালো থাকে তেমনও কিন্তু আমার শরীরে কিন্তু অনেক সমস্যা দেখা দতে পারে ফুটবল খেলার ক্ষেত্রে হাঁটুর সমস্যা দেখা দেয় পারে লিগামেন্টে হাঁটুর লিগামিন্টের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত সতেজ থাকা প্রয়োজন অত্যন্ত মানে অ্যালার্ট থাকা প্রয়োজন তো এই গেমটার মধ্যে দিয়ে যখন আমি খেলি তখন আমার কিন্তু দুশো চাইশো যখনই হাজার টাকা মানে কোনো রকমভাবে আর্থিক সহায়তা মিললে সেটা কিন্তু আমার পরিবার সচ্ছলতার দিক থেকে চলার পক্ষে সুবিধাজনক মানে অনেকটাই সাহায্য করে এই জন্য ফুটবল খেলাটা হলো আমাদের একটা জাতীয় খেলা তারপরেও কিন্তু আমি কিন্তু এই খেলাটা আগ্রহ দেখিয়েছি তো শুধু আমাদের দেশে বলে নেয় বিভিন্ন দেশে কিন্তু এই খেলার কিন্তু প্রচলন রয়েছে ফুটবল খেলার যেটা কিন্তু বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন আকারে কিন্তু আমাদের মানে টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই দেখতে দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা দ সময় কেটে যায় অনেকটা মানে মুড ভালো করে অনেকটা টাইম চলে কেটে যায় বেকার মানুষদের যে খেলার মধ্য্য দিয়ে যারা খেলতে খেলতে বিদ্ধ হয়েছে তারা কিন্তু খেলার স্মৃতিটাকে উদযাপন করে এই টেলিভিশনে খোর দেখার মধ্যে দিয়ে বা গ্রামে খোর ট্রেনিং বা খেলা দেখার মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনটা কিন্তু অনেকটাই মানে হাসি খুশিতে থাকে কারণ তারা একটা জীবনে কিন্তু ব্যাপকভাবে এই খেলাটায় খেলেছে খেলার পরে কিন্তু আজ কিন্তু তারা মানে বৃদ্ধ তো সেই বৃদ্ধ বয়সে তারা তো আর খেলতে পারে না এই জন্য তারা কিন্তু টেলিভিশনের মাধ্যমে দেখে এই গেমটা কিন্তু তারা উদযাপন করে তাদের জীবনটাকে তারা খুশি আনন্দের মধ্য দিয়ে অনেকটা কাটে তাদের বৃদ্ধ বয়সটাকে অতো কষ্টকর না করে তারা কিন্তু তাদের এই খুশির দিনগুলোর মধ্যে কেটে যায় তো আর বেশি কিছু বলবো না এই গেমটা আমি আগ্রহ দেখিয়েছি এবং খেলা করি খেলা করবো ধন্যবাদ